আমাদের পুকুরে মাছ প্রিয় মাছ তার মধ্যে বড় মাছ কাতলা মাছ কাতলা মাছ খেতে আমার খুব পছন্দ মাছটা দেখতে খুব বড় চওড়া পুরোনো মাছগুলি খুব বড় বড় হয় মাছটা আমার খুব ভালো লাগে কিন্তু সমুদ্রের মাছের মধ্যে আমার ভালো লাগে মাছ চাকুল মাছ চাকুল মাছ দেখতে খুব চওড়া তার পেছন দিকে একটা লেজ থাকে বড় উপরে অংশ কিছু বালি বালি থাকে ওজনে খুব বড় হয় একশো কুড়ি কিলো একশো তিরিশ কিলো পর্যন্ত হয় খেতে খুব সুস্বাদু পাবদা আর ইলিশ মাছ আমারও খুব প্রিয় ইলিশ মাছ দেখতে খুব ভালো ও সাদা কিছু কিছু সাদা অংশ দেখা যায় এই মাছ মাছ খুব ভালো খেতে লাগে সমুদ্রের প্রচুর মাছ পাওয়া যায় তার মধ্যে কোনো মাছ রুই কাতলা মৃগেল পাবদা ইলিশ দাতনে মাছ এই মাছগুলো সমুদ্রে প্রচুর পাওয়া যায় নদীতেও পাওয়া যায় মাছ মানুষ পছন্দ করে যেমন শোল কই ল্যাঠা মাগুর পুঁটি এই সব বাঙালিদের প্রিয় মাছ মাছ ছাড়া মানুষ বাঙালিরা খেতে পারে না